আমি গিয়েছি এমন কিছু জায়গাগুলি হল দার্জিলিং মুর্শিদাবাদ ঝাড়গ্রামের ডিয়ার পার্ক এই জায়গাগুলোয় আমি গেছি এবং ওই জায়গাগুলিতে আমার যেটি সব থেকে ভাল লাগে যে প্রথমত দার্জিলিং দার্জিলিংয়ে আমি গেছিলাম এই উদ্দেশ্যে যে চা কীভাবে চাষ করা হয় এবং ধাপ চাষটা কীভাবে করা হয় সেটা দেখার জন্য দার্জিলিংয়ে যাওয়ার এটাই উদ্দেশ্য ছিল এবং সেখানে চায়ের চা চাষটা যে কীভাবে হলো সেটা খুবই আমার পছন্দ হয়েছিল এবং চা কীভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াটা দেখতে আমার খুব পছন্দ হয়েছিল আর যেটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের হাজারদুয়ারী দেখার খুব আগ্রহী ছিলাম কারণ ওটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা সেখান থেকে আমরা অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারি এই উদ্দেশ্যে আমি মুর্শিদাবাদের হাজারদুয়ারী ঘুরতে গেছিলাম এবং ঝাড়গ্রামের ডিয়ার পার্ক ডিয়ার পার্কে নানারকম জীবজন্তু থাকার কারণে নতুন নতুন প্রজাতির জীবকে উপলব্ধি করতে পেরেছিলাম এবং চিনতে শিখেছিলাম এটাই ছিল আমার ঘোরার সব থেকে জায়গাগুলির মধ্যে পছন্দের জায়গা